আমার পরিবারে আমার মা বাবা দাদা জেঠু জেঠিমা সবাই আছে এমনকি আমার ভাইঝি ভাইপো সবাই আছে আমাদের পরিবারটা একটা অন্যরকম বলতে গেলে এক আগেকার দিনে মানুষ যেরকম সংঘবদ্ধভাবে মিলেমিশে থাকা থাকত ওইরকমই আমাদের পরিবারটা সব কিছু আনন্দ দুঃখ কষ্ট আমরা একসাথে ভাগ করে নিই সবকিছু উৎসব আমরা একসাথে উদযাপন করি এছাড়াও কারুর কখনও কিছু প্রয়োজন হল সেটাও মানে কোনও দ্বিধা দ্বিধা ছাড়াই আমরা অ দ্বিধা ছাড়াই আমরা সাহায্যর জন্য হাত বাড়িয়ে দিই মানে বলতে গেলে আমাদের পরিবারটা এক অন্যরকম ধরনের অন্যরকম সবসময় হাসি হাসি আনন্দ নিয়ে থাকতে পছন্দ করে আর আমার বন্ধুবান্ধবদের তো কী বলবো ওরা খুব ভালো ভালো তো হবে নিশ্চয়ই এছাড়াও তারা সবসময়ই চেষ্টা করে যে ব বন্ধুত্ব মানেই যে একসাথে ঘোরা একসাথে থাকা একসাথে কথা বলা সেটা নয় সবসময় একে অপরের বন্ধনটা যেন ভালো থাকে বিশ্বাসযোগ্যভাবে ভালো থাকে সবসময়ই নিজেদের প্রয়োজনেই যে নিজেদের সাথে থাকবো সেটা নয় এইটাই আমি এছাড়াও বন্ধুত্ব ব আমরা বলতে গেলে সবসময় একসাথে আমরা ঘুরি না একসাথে খাই না কিন্তু আমাদের মধ্যে বিশ্বাসটা সবসময় এক থাকে কারু কখনও কিছু দরকার হল আমরা কোনও চিন্তা না করে তার কাছে এগিয়ে যাই